আমি আমার জীবনে কখনও তো বড়ো মূর্তি তৈরি করি নি কারণ শিল্প বড়ো মূর্তি শিল্প তৈরি করার পিছনে আমার দাদারই বিশেষ হাত ছিল তাই আমি আমার দাদাকে হেল্প করেছি তো এটি আমার কাছে খুব প্রেরণা ছিল যে আমার দাদা আমার পাশে ছিল তো তাই আমি আমার দাদাকে আমার যথারীতি দাদার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো এনে দিয়েছিলাম আর আমি দাদার বলা সমস্ত কথাগুলি মেনে চলছিলাম যেখান থেকে যেটা আনতে বলছিলো সেগুলো আনছিলাম এইভাবে দাদা একটা সম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলো যে তাকে একটা পাশের গ্রামের এক মূর্তি তৈরি করছে তার থেকে সুন্দর কিছু তৈরি করতে হবে তো সেই হিসেবেই দাদা একটা খুব বড়ো মূর্তি তৈরি করছিলো যেটা আমি আর আমার দাদা মিলে দুজন মিলে খুব সুন্দর করে সেটা বানিয়েছিলাম এবং সবাই দেখে বলেছিলো মূর্তিটি খুব দারুণ হয়েছে তাই আমার জীবনের সবথেকে বড়ো মূর্তি তৈরি ওই দাদাকে নিয়ে মহাদেবের মূর্তি